হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো বলুন আমি ঈষিকা রায় বলছি সেটা আমি একটি লোকেশন উলুবেড়িয়ার মধ্যে ফ্ল্যাট কিনতে চাইছি তো এই কর্পোরেশনটা ফ্ল্যাটটার ডিল করে তো আমি জা জানতে চাইছিলাম যে আপনাদের কাছে কীরকম টাইপের ফ্ল্যাট আছে আমি টোয়েন্টি লাকস টু থার্টি লাকসের মধ্যে বাজেট রাখতে চাইছি ফ্ল্যাটের টাইপ কে রকম থাকবে আচ্ছা তো এ বাজেট কত পড়বে তবু

ঠিক আছে বলছি ফরটি লাকসের মধ্যে আনা আনানো যাবে না বলছি ফরটি লাকসের মধ্যে আনানো যাবে না আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ আমি তাহলে পনেরো তারিখে আপনাদের ওখানে আসছি আচ্ছা থ্যাঙ্ক ইউ ঠিক আছে